আমি আজ সকাল দশটায় একটি ওলা বুক করে পুরুলিয়া জেলা স্কুল মোড় থেকে খুড়া যেতে চাই চারজনের জন্য কত ভাড়া বা ছজনের জন্য কত ভাড়া তা জানান